হ্যাঁ বলুন ওটা বস্তা অনুযায়ী ইয়ে হবে এক বস্তা মাল নিয়ে আসতে গেলে আপনার দুশো টাকা খরচ লাগবে বুঝতে পেরেছেন হ্যাঁ ফেরত দিতে পারবেন কিন্তু যাতে না ব্যবহার হয় তার আগে ফেরত দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হুম হুম হুম হুম সব কোয়ালিটি শো করাবে আপনাদের বিরাট কোহলি যে শু পরে না ও শুও পাবেন আমার কাছে হ্যাঁ বিশাল কালেকশন ও আমি তো ঠিক আছে ঠিক আছে